আমার মতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল উনিশশো উনচল্লিশ সাল থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত যেটা আন্তর্জাতিক সংঘাত মানে অক্ষ শক্তির মধ্যে জার্মানি ইতালি এবং জাপান এবং মিত্র শক্তি হচ্ছে ফ্রান্স ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং চীনের মধ্যে এগুলো হয়েছিল জার্মানিতে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা ছিল প্রথম বিশ্বযুদ্ধে যে পরাজয়টা হয়েছিল তার যে তিক্ততা এবং ভার্সাই চুক্তির কঠোর শর্তের সাথে মিলিত অ্যাডলফ হিটলার এবং নাৎসি পার্টিকে ক্ষমতায় উঠতে দেয় এছাড়া ছিল স্প্যানিশ গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেন অন্যান্য ইউরোপীয় শক্তি দ্বারা তার বিরোধিতা করার অনিচ্ছাকে পুঁজি করে জার্মান সোভিয়েত অন্য গ্রাসন চুক্তি স্বাক্ষর করার পর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে সে উনিশশো উনচল্লিশ সাল দুই দিন পর ফ্রান্স ও ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সমুদ্রে জার্মানি ব্রিটেনের জন্য আবদ্ধ বণিক শিপিংয়ের বিকল্প ইউবোট দ্বারা একটি ক্ষতিকারক সাবমেরিন অভিযান পরিচালনা করে উনিশশো চল্লিশ সালে প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডকে জার্মানির সাথে ভাগ করে বাল্টিক রাজ্যগুলি দখল করে এবং রুশ ও ফিনিশ যুদ্ধে ফিনল্যান্ডকে পরাজিত করে ব্রিট ব্রিট জাতীয় আক্রমণকে ফলে জুন মাসে আত্মসমর্পণ করতে এবং ভিচি ফ্রান্স শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য করে এই জন্যে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিহাস হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ